এক লাখ কুড়ি হাজার তিনশো তেইশ পাঁচ লাখ পঁচিশ হাজার সাতশো একাশি তিন লাখ বাহান্ন হাজার ছশো তিন নিরানব্বই হাজার নশো নিরানব্বই সাত লাখ ঊনসত্তর হাজার একশো পাঁচ